ছোটোবেলা থেকেই আমার কয়েকটি জিনিসের খুব শখ ছিলো তার মধ্যে একটি শখ হলো স্ট্যাম্প বা পয়সা বা শিলা সংগ্রহ করা আমি যখনই নতুন নতুন স্ট্যাম্প পেতাম সরকার দ্বারা তখনই আমি সেইটা সংগ্রহ করতাম স্ট্যাম্প বলতে সরকার বিভিন্ন সময়ে কোনো জিনিসকে মনে রাখার জন্য বা বিশেষ মনীষীদেরকে উদ্দেশ্য করে নির্দিষ্ট একটা স্ট্যাম্প বেরোয় কিছু পরিমাণে সেই স্ট্যাম্পকে আমার সংগ্রহে রাখা খুব পছন্দ করি এছাড়াও পয়সা পুরোনো পুরোনো পয়সা আমার কাছে রাখতে আমার খুব ভালো লাগে এছাড়া যদি কোনো পুরানো পুরাতাত্ত্বিক শিলা আমি সংগ্রহ করতে পারি সেইটি আমার খুব ভালো লাগে এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেমন কোনো পুরোনো জিনিস কোনো কিছুকে স্মৃতি হিসাবে বড়ো মনে রাখার জন্য এই জিনিসগুলি খুবই জরুরি এছাড়াও আমার ঘরে একটি সংগ্রহশালা রয়েছে যেখানে স্ট্যাম্প পয়সা ও শিলাগুলি রয়েছে এইগুলি আমি ছাড়াও এবং আমার যেসব বন্ধুবান্ধবেরা রয়েছে তারাও দেখেন এবং এতে খুব খুশি হন এছাড়াও যে পুরোনো পয়সাগুলি সেইগুলোর বর্তমান দ্রব্য জিনিস মূল্য অনেক বেশি কারণ অনেক পুরোনো জিনিস যদি বর্তমানে কোনো অন্য কোনো ব্যক্তি সংগ্রহ করতে চান তাহলে সেই টাকাটি বা পুরোনো পয়সাটি অনেক বেশি দামে সংগ্রহ করে থাকবেন তাই এটি খুবই লাভজনক হতে পারে